সরকারের যেমন অলাভজনক সংস্থা আছে এবং এনজিও আছে তারা যেমন সরকারের এবং যারা বিপদে পড়ে তাদেরকে সাহায্য করে তেমনি ক্রীড়া বা অন্যান্য ক্রীড়া যারা প্রতিযোগিতা করে বা অন্যান্য ক্লাবকে অনেক টাকা বা অর্থ দিয়ে সাহায্য করে যেমন সরকার যখন স্কুলে এমন এই অলাভজনক যোজনা থেকে স্কুলে যারা বাচ্চাদের বই পায় না এবং সে বাচ্চাদেরকে প্রতিটা স্কুলে বই দেওয়া হয় এবং রাস্তায় যারা ঘুরে রাস্তায় ঘুরতে ঘুরতে যারা ক্লান্ত হয়ে যায় বা শীত কালে রাস্তাতে পড়ে থাকে তাদেরকে শীতের পোশাক দেওয়া হয় এবং দুর্গা পুজোতে সবাইকে কিছু বয়স্ক মহিলাদেরকে পোশাক দেওয়া হয় এই এনজিওর থেকে এবং এই সরকারিগুলি যেমন অন্যান্য ক্লাবে খেলাতে যাওয়া হয় এরকম যার যেখানে লাইসেন্স করা ক্লাব আছে সেই ক্লাবে অনেক টাকা বা অর্থ দিয়ে সাহায্য করা হয় যাতে তারা সেই ক্লাবটা আরও উন্নত করতে পারে বা উন্নয়ন করতে পারে